কোথায় আছিস আচ্ছা বাড়ি ফিরবি কতক্ষণে একটু তাড়াতাড়ি আসবি আর আসার সময় কিছুগুলা মেচা সন্দেশ কিনে নিয়ে আসবি বাড়িতে গেস্ট আসবে তুই জানিস না আজকে নদের ঘরে কুটুম আসার কথা আছে ও আচ্ছা তুই তো তখন বাড়িতে ছিলিস না সেইজন্য আর তোকে বলা হয়নি আর মেচা সন্দেশ নিয়ে আসবি সঙ্গে আরও যদি পারিস তো দু তিন ধরনের মিষ্টি বা নিমকি জাতীয় কিছু জিনিস যেটা পুরুলিয়ার ভালো দোকান কোনটা আচ্ছা মোহন স্যুইটস থেকেই তাহলে নিয়ে আসবি কতগুলো মোটামোটি পনেরোটা মত নিয়ে আসিস মেচা সন্দেশ আর বাকিগুলার তো ওইরকমই কম বেশি করে নিয়ে আসিস বাড়িতে আসবি তারপরে জানা যাবে তোর কাছে টাকা আছে তো আচ্ছা যদি না থাকে তাহলে বাড়িতে আয় আগে টাকা নিয়ে যাবি তারপরে তখন নিয়ে আসিস আর আজকে ওই মুনুকে দেখার জন্য কুটুম আসবে সেই জন্যেই বলছি তোকে নিয়ে আসতে হ্যাঁ আর তার সঙ্গেও তোর যদি দু একজন বন্ধুবান্ধব আছে তাদেরকে একটু বলিস সঙ্গে আসতে বাড়িতে একটু কাজটাজ থাকে তো ওদেরকে দিতে হবে সেগুলো ঠিকঠাক করে ওগুলো দেওয়ার কাজে হাত বাড়াবে তারা আচ্ছা কতক্ষণে ফিরবি ফিরতে পারবি কতক্ষণে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবি তুই কি কিসে গেছিস বাজারে আচ্ছা বেশি দেরি করিস না কি কি কাজ আছে তোর কিসের ফর্ম ফিল আপ করবি কিসের ফর্ম ফিল আপ করবি আচ্ছা ওটা কি চাকরির পরীক্ষা কিছু ও কি যোগ্যতা আছে ও তুই এইচএস পাশের পরীক্ষা দিবি এখনও ভালো করে পড়তে বলি পড়াশোনা করিসিই না হ্যাঁ পড়াশোনা করতে হবে ঠিক আছে তাড়াতাড়ি আসিস ঠিক আছে আয়